ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মত মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করতে হলে আমাদেরকে সবসময় ড্রেন পরিষ্কার রাখতে হবে ড্রেনে যেন জল না জমে সেই জমা জলেতে মশার লার্ভা হয় বা কোনো যদি পাত্র ভাঙ্গাচোড়া পাত্র থাকে সেই পাত্রতেও জল জমে না থাকে মশা তার লার্ভা হলে সেইখান থেকে মশার বৃদ্ধি হবে তাই জন্যে জমাজল সবসময় ফেলে দিতে হবে আর ডেঙ্গু ডেঙ্গু হলে শরীর সবসময় ঠান্ডা রাখতে হবে কারণ শরীর ঠান্ডা যত থাকবে তত ভালো আর তাই জন্যে বেশি পরিমানে জল খেতে হবে ডাবের জলও খাওয়া যেতে পারে আর রাত্রে মশারি খাটিয়ে রাখতে হবে মশা যাতে না একবারেই কামড়ায় আর সিদ্ধ খাবার খেতে হবে আর খাবার সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে যে কোনো খাবার ঢাকা দিয়ে রাখতে হবে কারণ সব খাবার তাতে মাছি টাছি বসবে